হ্যাঁ বলুন হ্যাঁ বলছি ডাইরি করে তা আপনি ডাইরি করেছিলেন হ্যাঁ করতে হবে এগারোটার পরে পরশু দিন হ্যাঁ ওগুলো আনতে হবে আধার কার্ড আছে নিয়ে এলে হয়ে যাবে আধার কার্ড ব্যাগের স্লিপ ঠিক আছে রাখছি